নিজের ব্যাপার বলতে নিজের খুব শখ আছে যে নিজের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এক দিন আমি স্কুলে পড়াব এটা আমার ছোটোবেলাকার শখ এই শখটা কবে পূরণ হবে সেটা আমি জানি না কিন্তু আমার খুব ইচ্ছে যায় ছাত ছোট ছোট ছাত্রছাত্রীকে আমি কোলে পিঠে করে মানুষ করব তাদেরকে শেখাবো তারা আমার কাছে আনন্দ উপভোগ করবে খেলাচ্ছলে তাদেরকে আমি পড়াশোনা করাবো আবার যখন বকতে হবে তাদেরকে বকবো ধমকাবো তাদের সাথে মজা করব আমার এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর স্কুলে কাজ করতে খুব ভালো লাগে এটা আমার জীবনের শখ জানি না কখনো চাকরি পাবো কিনা তবু মনে হয় ওদেরকে পড়াতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার ওই আদর্শটা মেনে চলতে খুব স্কুল শিক্ষকদের ওই আদর্শটা মেনে চলতে আমার খুব খুব ভালো লাগে বড়দের স্কুলের থেকেও আমাকে ছোটদের স্কুল আরো প্রিয় ছোটদের স্কুলে পড়ানোটাও মনে হয় নিজের খুব ভালো লাগবে এটা আমারই শখ এটা স্বপ্ন জানি না ভালো করে পড়াশুনা করছি মন দিয়ে কবে কী করতে পারবো সেটা ভবিষ্যতে বলবে ভগবানের ইচ্ছা থাকলেই করতে পারবো কিন্তু এটা আমার শখ